পশ্চিমবঙ্গের স্টেম অর্থাৎ দন্ড হল সরকার এই সরকারি কার্যকলাপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী উৎসাহিত হয় এবং নানাভাবে তারা সমাজে এগিয়ে যাওয়ার পথে দৃঢ় হয় নানাভাবে তাদের পদক্ষেপ হতে পারে শিক্ষামূলক অথবা কর্মজীবনে শিশুশিক্ষা বিভাগে বিনামূল্যে শিক্ষাদান এবং তাদের প্রতিদিন মিড ডে মিলের ব্যবস্থা প্রচেষ্টা এগিয়ে নিয়ে যায় তাদের উন্নতর পথে এইক্ষেত্রে সুফলের পাশাপাশি নানা কুফলও আছে যাতে শিক্ষামূলক দুর্বল হয়ে পড়ছে ঠিক একইভাবে কর্মজীবনেও নানাভাবে সহযোগিতা সরকার করছে আর্থিক লোনের মাধ্যমে কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সরকার করে দিয়েছে নানাভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন মেধা পরীক্ষার আয়োজন করেছে উচ্চ বুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রীর দ্বারা আরও এগিয়ে যাওয়ার পথ তারা খুঁজে পাবে এই পরীক্ষার মাধ্যমে যা বিত্তি লাভ তারা করবে তাতে তাদের পথকে দৃঢ় প্রশস্ত করবে যাতে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেদের কর্মজীবনের পথে প্রশস্ত করতে পারে তারা তাদের প্রতিষ্ঠিত করতে পারে এইভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে তাদেরকে সাফল্যমণ্ডিত করার পথে পথ অগ্রসর করে দেবে